হ্যালো আপনি কি সঞ্জয়দা বলছেন কলের মিস্ত্রি বলছি আমার রান্না ঘরের কলটা খারাপ হয়ে গেছে আপনি কি দুদিনের মধ্যে এসে সেটা দেখে যেতে পারবেন তো আপনি কাউকে পারবেন পাঠাতে আমার কলে একেবারে জল আসছে না রান্নাঘরের কলে বেসিনের কল আছে ওই কলে জল আসছে না না না প্লাস্টিকের কল না সেরকম তো কিছু নেই ও তা আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করবেন আমার খুবই অসুবিধা হচ্ছে কলের জন্য না একটুও জল আসছে না ও হ্যাঁ তো কলটা কি খুলে নিয়ে দেখতে হবে না এমনিতেই দেখা যাবে বন মানে এমনি অবস্থাতেই লাগানো অবস্থাতেই দেখতে পারবো ওহ আচ্ছা তাহলে ওটাই করতে হবে আপনি তো বলছেন আপনি এখন আসতে পারবেন না আচ্ছা আচ্ছা তাহলে আপনি আপনা আপনাকে আমি ঠিকানাটা পাঠিয়ে দেবো এই নম্বরেই পাঠাবো তো ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ